ভারতে অনেক স্কুলে এখন শিক্ষাকে উৎসাহিত করার জন্য অনেকরকমের স্কীম বা স্কলারশিপ দেওয়া হয়েছে তার মধ্যে সাইকেল অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গ সাইকেল দেওয়া পদ্ধতিটা খুবই ভালো প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রীকে মাধ্যমিক স্তরের আগে সাইকেল বিতরণ করা হয় এবং উচ্চমাধ্যমিক স্তরে ল্যাপটপ দেওয়া হয় বা মোবাইল কেনার জন্য কিছু টাকা দেওয়া হয় সরকারে একটা খুব ভালো পরিকল্পনা পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে বিশেষ করে বালিকাদের উৎসাহিত করার জন্য এই ধরনের স্কীমগুলি রয়েছে এই স্কীমগুলি অবশ্যই আমার মনে হয় খুব কাজের কারণ এতে উৎসাহিত এবং স্কুলের পড়াশোনার করারটা দেয় মানসিকতা বাড়ে এবং পাশাপাশি তাদের অভিভাবকদেরই কিছুটা হলেও আর্থিকভাবে লাভ হয় এভাবে সাইকেল ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা যেসব রাজ্যে রয়েছে ভারতবর্ষে যেসব সমস্ত জায়গায় রয়েছে সেটা অনেক কাজে লাগে আমার মনে হয় সেটা ভালো একটা দিক